হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছেন হ্যাঁ বলছিলাম আমার ওই হাতটা যে ভেঙে গেছে ওটা তো মানে কী করব বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ বাবা আমার না খুব ভয় লাগছে আর আমার তো যন্ত্রণাও তো কমেনি এখনও যন্ত্রণা করছে বা মাঝে মাঝে কটকট ধকধক এরকম করে যন্ত্রণাও তো কমছে না ওষুধ খেলাম হ্যাঁ অপারেশান করাতেই হবে হ্যাঁ মানে ওষুধের দ্বারায় কিছু হবে না ও কিন্তু আমার এত টেনশান হচ্ছে না ও সেটাই

ওই মানে ঠিকঠাক প্লাস্টারটা হয়নি বলেই কি মানে এত যন্ত্রণা করছে না কি ও আর ওই জন্যেই মানে ওই যেটা কটকট ধকধক করছে ওই সেই কারণেই আচ্ছা আমি তাই ভাবছি যে কেন এরকম হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে হ্যাঁ রাখছি হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নমস্কার